দেখুন যদি আপনি দেশের বাইরে বা দেশের মধ্যে বেড়ানোর কথা বলে থাকেন তাহলে আমার রাজ্যে তো আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি আর আমাদের দেশের বাইরে যদি ভ্রমণের কথা বলে থাকেন তাহলে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই বাংলাদেশেও কিন্তু আমি একবার গিয়েছি কার সাথে গিয়েছি না আমার একটা বান্ধবী আছে সেই বান্ধবীর কিন্তু দেশের বাড়ি বাংলাদেশে তো ওর সাথেই আমি একবার গিয়েছিলাম বাংলাদেশে তো এখানে এখনও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেটা পুরোপুরি কিন্তু গ্রাম্য এলাকা কিন্তু আমি যেখানে গিয়েছিলাম বান্ধবীর সাথে সেটা কিন্তু ঢাকা শহর ঢাকা শহর কিন্তু পুরোপুরি শহুরে এলাকা এবং খুব উন্নত তো এখানে গেলে মনেই হবে না যে এটা কলকাতা থেকে বাইরে বা কিছু